ছোটবেলা থেকেই আমি লিখতে খুব পছন্দ করি যাই দেখি না কেন মনে হয় কি খাতায় বন্দি করি সে লেখাগুলিকে ওই রকমই একটা আমি লেখা লিখেছি যেটা আমার খুবই পছন্দ যেটা দেখে আমার আশেপাশে এলাকার লোক সে আমার মা বাবা পরিবারের লোকেরাও বলেছে কি যে খুব ভালো হয়েছে আর আমি অনুপ্রাণিত হয়েছি আমি ছোটবেলা থেকে বাংলা ভাষায় পড়েছি তো ওখানে অনেক কবিরাই অনেক কিছু লি লিখেছে সেটাই আমি পড়ে বড় হয়েছি সেই লেখাগুলো দেখে আমার খুব ছোটবেলা থেকেই মনে হতো যে আমিও যদি একদিন এরকম লিখতে পারতাম তা আমারও খুব ভালো হতো তো ওনাদের দেখেও আমি একটুখানি উৎসাহিত হয়েছি এবং এবং নিজেরও মন থেকে আমিও একটুখানি উৎসাহিত হয়ে নিজের মনের মতন করে আমি লেখার চেষ্টা করেছি এবং লিখেওছি এবং আমার প্রিয় ভাষা হলো বাংলা আর বাংলা ভাষায় আমি লেখা পছন্দ করি পড়তেও পছন্দ করি